পড়াশোনা করতে আমার তেমন খুব ভালো লাগে তা নয় হ্যাঁ কিন্তু কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের খুব ভালো লাগে তার মধ্যে আমার প্রিয় বিষয় ছিলো ইতিহাস কারণ ইতিহাসে অনেক সাল মনে রাখতে হতো ইতিহাস অনেক কঠিন বিষয় কিন্তু আমার স্কুলে একটা স্যার ছিলেন যার নাম দেবাঞ্জন সরকার তিনি খুব ভালো ইতিহাস বোঝাতেন আমাকে হ্যাঁ আমি ওনার জন্যই ইতিহাসে অনেক ইতিহাস বিষয়টাকে আমার খুব ভালোবেসে ছিলাম এবং ইতিহাসের অনেক সাহিত্যিক গল্প রয়েছে অনেক হিস্টোরিকাল ব্যাপার রয়েছে হ্যাঁ যেগুলো আমাকে পড়তে খুব ভালো লাগতো ইতিহাসে আমার ক্লাস টেনে আমার মার্কস ছিলো প্রায় এইট্টি এইট্টি ছি এইট্টি টু ছিলো তো ইতিহাস বিষয়টা আমাকে খুব ভালো বোঝাতেন স্যার তাই জন্য আমি খুব পড়তামও ওটা অ্যান্ড সব থেকে বেশি সময় আমি ওই বিষয়ে দিতাম এবং আমার আরেকটি বিষয় ছিলো যেটা আমার খুব ভালো লাগত সেটা হলো জীবন বিজ্ঞান কারণ সেটা পড়তে ভালো লাগতো আমাদের নিজের শারীরিক বিষয়ের উপরে আমাদের পুরো শারীরিক আমাদের হাত পা মাথা ইত্যাদি শারীরিক মধ্যে যা যা পড়ে আমার স্যারও আমাকে খুব ভালোবাসছেন যে জীবন বিজ্ঞান পড়তাম তো স্যার আমাকে খুব ভালো বোঝাতেন হ্যাঁ যাই হোক আমার এই বিষয়েই বলার ছিলো